হ্যাঁ আমার নীতিবাচক দ্বিতীয় পণ্যটি হলো যেমন হচ্চে হেয়ার অয়েল হেয়ার অয়েলের একটা হচ্ছে কুফলের দিক ওই তেলটা ব্যবহার করে আমার চুল উঠে গেছিলো কারণ বাজারে সাধারণত নানারকম হেয়ার অয়েল পাওয়া যায় যে হেয়ার অয়েল ব্যবহার করার জন্য আমার চুল উঠে গেছিলো চুলের অত্যন্ত ক্ষতি হয়েছিলো তারপরে শ্যাম্পু দেওয়ার পর আমার চুলটা একটু স্টেবেল হয়েছে বা অন্য তেল ব্যবহার করার পর আমার চুলটা একটু ভালো হয়েছে তাই আমি বাজারের হচ্ছে অনুগ্রহ করে থাকা পণ্যটি এই পণ্যটি সম্পর্কে অভিজ্ঞতা আমি বলতে পারি কারণ এই পণ্যটির মধ্যে আমার এমন একটা ব্যাপার আছে যেখানে হচ্ছে এর মধ্যে দিয়ে যেতে গেলে আমার চুল উঠে গেছিলো এবং এই পণ্যটি আমি অনলাইন থেকে নিয়েছিলাম এটি একটি বিরাট অভিজ্ঞতা যে অভিজ্ঞতার মাধ্যমে আমি বুঝতে পেরেছি যে নীতিবাচক অভিজ্ঞতাগুলি হলো কেন এই পণ্যটি তেলটি আমার চুলের পক্ষে খুবই অসুবিধা হয়েছিলো এই জন্য আমি আমার চুলটি উঠে গিয়েছিলো এই লিক নেতিবাচক অভিজ্ঞতা ধারণা আমি সঙ্গে সঙ্গে বলতে পারি